আমি আমার বাড়ির সামনের সরমা স্টিল ফার্নিচার দোকান থেকে একটি চেয়ার কিনতে গেছলাম সেখানের দোকানদার বললো আরএফএলের চেয়ার কোম্পানি খুবই ভালো এবং সেটি কম দামে অর্থাৎ পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে পাওয়া যায় তার কথামতো অনুযায়ী আমি আরএফএলের চম্পার আর এফ এল কোম্পানির চেয়ারটি বাড়িতে আনলাম আমার পড়াশুনোর জন্য কিন্তু ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে চেয়ারটির একটি পায়া ভেঙে যায় এবং চেয়ারের গা থেকে রঙ খসে খসে পড়ছে তখন আমি অনেকটা হতাশা অনুভব করি ওই কোম্পানিটার প্রতি এবং ওই দোকানদারের প্রতি পরবর্তীকালে আমি আমার বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি যে সুপ্রিমের চেয়ার অনেক বেশি উপকারি এবং অনেক বেশি ভালো এবং টিকসই তাই পরেরবার থেকে আমি ওই টাকার মধ্যে অর্থাৎ পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যে সুপ্রিমের চেয়ার নেওয়াই আমি ভালো মনে করবো